হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ করি আপনার কবে ডেট আপনার কী পারপাস তাহলে শ্যুটটা হবে আচ্ছা দুদিন এক দিন প্রোগ্রাম এক দিন আর এক দিন সেরিমনি তাই তো আচ্ছা কটা আপনারা কটা অ্যালবাম নেবেন তার ওপর আমরা তাহলে বলতে পারব দেখুন আমাদের একটা প্যাকেজ আছে আমাদের একটা প্যাকেজ আছে যেমন সবচেয়ে একটা প্রাইম একটা তোমার এক্সচেঞ্জ আর একটা হচ্ছে তোমার তোমার ফ্যানস তো ফ্যানসে আমাদের কম ফ্যানসে আমাদের চল্লিশ মতো পড়বে যেটা একটা অ্যালবাম আর তোমার দেড়শোখানা মতো স্টিল পাবেন আর দু তিনখানা তাহলে একটু কমে আসবে তাহলে অ্যালবাম তাহলে আপনার দুটো লাগবে বলছেন তাই তো মানে একটা রিচুয়ালস অ্যালবাম আর একটা ভিডিও ভিডিও কটা লাগবে সে আপনার পেমেন্ট নিয়ে আমরা দুটো দুটো আপনাদের করে দেবো ওই আমাদের এরাউন্ডিং ওই কাটছাঁট করে পঁয়ত্রিশ মতো সবচেয়ে কম পড়বে এর বেশি এর কমে পারব না গো হ্যাঁ একটা অ্যাডভান্স কারণ টোকেন মানি দিয়ে ডেট বুক করতে হয় না হলে পরে আমাদের অন্য অন্য জায়গা থেকে যদি অ্যাপো অন্য ডেট যদি বুকিং হয়ে যায় তখন তো আপনার বুকটা হবে না না হ্যাঁ আপনার জন্য তাহলে তেমন জায়গা আমরা বুক করে নেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে